আমি কালকে বাজারে গিয়ে একটি স্টোভ কিনে নিয়ে এসছি দেখলাম স্টোভটি খুব ভালো জ্বলছে স্টোভটি খুবই আমাকে উপকার দিচ্ছে কারণ গ্যাসে যে যেই ভাবে রান্না হতো তার থেকে স্টোভে আরো তাড়াতাড়ি রান্না হচ্ছে গ্যাসটা তবু তবে স্টোভের একটা এ আছে কী তেল কিনে তেলটা বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু গ্যাসটার জন্য আমাকে তো ফোন করতে হয় অনেক জায়গাতে তবে আমার গ্যাসটা এসে পৌঁছায় কিন্তু স্টোভে বায়রে থেকে বাজার থেকে তেল কিনে নিয়ে এসি এখন রেশনে তেল পাওয়া যায় সেই রেশনের কেরোসিন তেল দিয়ে স্টোভটি জ্বালানো যায় যেই স্টোভের অনেকস অনেক সুবিধা আছে স্টোভে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় রান্না হয়ে যাওয়ার ফলে আমার সময়টাও অনেকটা কম লাগে কী অনেক সময় হয় কী স্টোভে একটা সবজি বসিয়ে দিয়ে আরেকটা সবজি আমি জোগাড় কোত্তে পারি জোগাড় করার পরে স্টোভ থেকে সেইটি নামাতে পারি আর স্টোভটি দেখলাম বেশ ছোটোর উপরে স্টোভটি জায়গাটিও আমার যেহেতু ছোটো বাড়ি সেহেতু আমার জায়গার বাড়িতে জায়গা খুব কম কিন্তু স্টোভটি রাখতে আমার কোনো অসুবিধাই হচ্ছে না অনেক সময় উনানে রান্না করলে বাসনপত্রে অনেক কালি হয়ে যায় কিন্তু আমি দেখলাম স্টোভটি প্রায় গ্যাসের মতোনই জ্বলছে সেই স্টোভটিতে আমার কোনো বাসনের পেছনে কোনো কালিও লাগছে নাই তাই আমি স্টোভটিকে নিয়ে খুবই উপকৃত হয়েছি তাছাড়াও ওই স্টোভটি অনেক সময় অনেক কাজে দেয় আমি যখন ঘরের ভেতরে থাকি আমার রান্নাঘরটা ঘর থেকে একটু দূরে তাই আমি ওই স্টোভটিকে আমি যেখানে শোয়ার ঘরে নিয়ে গিয়েও অনেক সময় আমি ওই স্টোভ দিয়ে কাজ করতে পারি আমি যেখানে যখন যাই তখন আমি ওই স্টোভটি নিয়ে যেতে পারি এছাড়াও আমি পিকনিকে যাচ্ছিলাম তখন আমি ওই স্টোভটিকে সঙ্গে নিয়ে গেছিলাম ওই স্টোভটিকে নিয়ে যেতে গেলে খুব একটা বেশি জায়গাও লাগে না উপরন্তু স্টোভের ভিতরে তেল ভরে নিয়ে চলে গেলেই হচ্ছে কিন্তু আমি যদি গ্যাস নিয়ে যাই গ্যাসের সিলিন্ডার নিতে হবে গ্যাস ওভেন নিতে হবে অনেক সমস্টা সমস্যা আছে কিন্তু স্টোভটির ব্যাপারে আমার সেই সমস্যাটি নেই এমন কি স্টোভটি খুব দেখতে খুব সুন্দরও হয়েছে অল্প জায়গার মধ্যে চলে যায় একটা ব্যাগের ভিতরে ঢুকিয়েও স্টোভটাকে বাইরে নিয়ে যাওয়া যায় তাই আমার মনে হয় স্টোভ প্রত্যেকের বাড়িতে স্টোভ থাকা দরকার এখন তো স্টোভ উঠেই যাচ্ছে এখন বাড়ি বাড়ি সবাই গ্যাস হয়ে গেছে কিন্তু আমার শখ ছিলো যে একটা স্টোভ নেবো কিন্তু স্টোভটি নিয়ে আমি এখন দেখছি খুবই উপকৃত হয়েছি